আমি একদিন রান্নাঘরে আমি একটি মাংস রান্না কষা করতে গেছিলাম রান্নাটি সময়মতো স্টার্ট করে সেইটিকে সময়মতো সবকিছু তেলটি গরম করার পর পিঁয়াজ আদা রসুন এবং নুন হলুদ লঙ্কা যেইসব পরিমাণ যেমন কিছু লাগে সব দিয়েছি মাংসটি দিয়ে সিদ্ধ করার পর তাতে আলু দিয়ে সময় ও পরিমাণ মতো সব কিছু ঠিকঠাকই দিয়েছি তাতে জলটি যখন দেওয়ার সময় হয় একটু জল দিতে গিয়ে একটু বেশি পরিমাণ আমি সে পাত্রে বেশি জল দিয়ে দিয়েছি যাতে করে সেটি মাংসটি কষার কোনও যে বেশি আমি ওটিকে কষার মতো উপযুক্ত করে তুলতে পারিনি তাই ওটি একটু জলটি বেশি হয়ে যাওয়ার কারণে ওটা কষা হওয়া যাবে না তাই ওটিকে ঠিক করার জন্য আমি সেই পাত্রে আরও একটু বেশি পরিমাণ করে জল দিয়ে সেটিকে আরও সিদ্ধ করে সেটিকে আলু বেশি করে দিয়ে আরও সিদ্ধ করার পর সেটিকে আমি মাংসের ঝোল হিসেবে পরিণত করলাম যাতে করে সেইটি কষা তো হলোই না এবং যাতে নষ্টও না হয় তাই ওই মাংসটিকে আমি মাংসের ঝোলে পরিণত করলাম এবং সেইটিতে আরও একটু বেশি পরিমাণ নুন নঙ্কা ও হলুদ দিয়ে সেই পাত্রটিকে মাংসর ঝোলে পরিণত করার পর আমি একটু পরে খেয়ে দেখলাম জিনিসটি ফেলাও গেলো না এবং খুব সুন্দর খেতে হয়েছে তাই কোনও জিনিস রান্না করার পূর্বে যদি কোনও কিছু কম দিয়ে বা বেশি দেওয়া হয় সেই জিনিসটিকে নষ্ট না করে আরও ভালো করে অন্য কিছু আইডিয়া বের করে সেটিকে অন্য কিছু জিনিসে পরিণত করা যেতে পারে